হ্যাঁ বলো হ্যালো হুম হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তুমি পাঠিয়ে দাও আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ফোনপে পাঠিয়ে দাও আর যে স্যার নেবে কত করে কত কেজি করে নেবে সেটা বলো বলতে হবে তো কী কী নেবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তুমি লোক পাঠিয়ে দাও আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে ও কম সময়ের মধ্যে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে পাঠিয়ে দেবে আচ্ছা ঠিক আছে পাঁচটা অবধি পাঁচটা পর্যন্ত ঠিক আছে ঠিক আছে তুমি পাঠিয়ে দাও আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ তাহলে রাখছি এখন হ্যাঁ